ভারতে তার বিশাল ভৌগোলিক বিস্তৃতি এবং বৈচিত্র্যের কারণে জলবায়ু বিভিন্ন পরিসর প্রদর্শন করে সাধারণভাবে ভারত একটি গ্রীষ্মমণ্ডলীয় মৌসুমি জলবায়ু অনুভব করে এর শুষ্ক ঋতুসহ আঞ্চলিক বৈচিত্র্যও উল্লেখযোগ্য হিমালয়ের পাদদেশসহ উত্তরাঞ্চলীয় অঞ্চলগুলি একটি নাতিশীতোষ্ণ জলবায়ু সহ ঠান্ডা শীত এবং উচ্চ উচ্চতায় ভারী তুষারপাতের সাক্ষী পশ্চিম ভারত বিশেষ করে রাজস্থান গুজরাট একটি শুষ্ক মরুভূমির জলবায়ু অনুভব করে যা জ্বলন্ত গ্রীষ্ম এবং সীমিত বৃষ্টিপাত দ্বারা চিহ্নিত হয় ভারতের কেন্দ্রীয় অংশে গরম বা ভারী বৃষ্টিপাত সহ একটি বর্ষাকাল সহ আরও সাধারণ জলবায়ু রয়েছে উত্তর পূর্ব রাজ্যগুলি সারা বছর ধরে ভারী বৃষ্টিপাত সহ একটি উপক্রান্তীয় জলবায়ুর দ্বারা চিহ্নিত হয় উপকূলীয় অঞ্চল বিশেষ করে দক্ষিণ পশ্চিম উপকূল যেমন গোয়া কেরালা এবং দক্ষিণ পূর্ব উপকূল যেমন তামিলনাড়ু বর্ষার সময় উচ্চ আর্দ্রতা এবং উল্লেখযোগ্য বৃষ্টিপাত সহ একটি গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু অনুভব করে ভারতের জলবায়ু বৈচিত্র্য উত্তর পশ্চিম থর মরুভূমির চূড়া এবং দক্ষিণ পশ্চিম পশ্চিমঘাটের সবুজ সবুজের উদাহরণ দেশের উল্লেখযোগ্য অঞ্চলের জলবায়ু পরিবর্তনগুলিকে তুলে ধরে